আমি একটা ফ্লিপকার্ট থেকে আমি একটা রিং লাইট স্ট্যান্ড সহ রিং লাইট কিনেছিলাম কিন্তু সেটা বাড়িতে আসে আমার বাড়িতে অর্ডারটা আসার পরে আমি সেটাকে ওপেনিং করি ওপেনিং করে দেখার পরে আমি যেই যেখানটা ভিডিও বানায় মোবাইলটায় স্ট্যান্ডটা যেটা রাখে সেই স্ট্যান্ডটা আমাকে দেয় নি একটা নাটও পর্যন্ত সেই নাটটাও দেয় নি আমি ফ্লিপকার্টে পর্যন্ত ফোন করেছিলাম ফোন করে তারা কোন কিছু রেসপন্স করে নি সেই জন্য আমি রিফান্ড করতে চেয়েছিলাম কিন্তু আর রিফা ন্ড আর প্রোডাক্টটা আমার রিফান্ড আর হয় নি কো